পুরুলিয়া এখন পর্যটকদের কেন্দ্রবিন্দু পুরুলিয়াতে বিশেষ করে খাওয়া দাওয়া খুবই ঘরোয়া এবং গ্রামীণ খাওয়া দাওয়া সবথেকে আকর্ষণীয় যদি খাদ্য বলা হয় পুরুলিয়াতে তাহলে তারা পুকুর থেকে মাছ তুলে এবং সামনে রান্না করে দেয় সেটা পর্যটকদের কাছে খুবই রোমাঞ্চকর জিনিস হয়ে যায় এবার জামাকাপড় জামাকাপড়রের জন্য শান্তিনিকেতন অন্যতম হাতের কাজের জামাকাপড় কাঁথা স্টিচের শাড়ি আর হাতের কাজের গয়না ওখানে অন্যতম শুধু এইটুকুর জন্যই পর্যটকরা দূর দূর থেকে সেখানে আসে পর্যটক কেন্দ্রের জন্য জামাকাপড়ের জন্য শান্তিনিকেতন খুবই নাম করেছে শান্তিনিকেতনের মতো হাতের কাজের জামাকাপড় কোথাও দেখা যায় না তাই পর্যটকরা অনেক দূর দূর থেকে এখানে এসে জামাকাপড় সংগ্রহ করে যায়